ভারতীয় শিল্পগুলির কথা যদি বলতেই হয় তাহলে কিন্তু ভারতীয় যে গুহাচিত্র শিল্প রয়েছে বা যে দেওয়াল চিত্র রয়েছে সেগুলি কিন্তু আস্তে আস্তে প্রায় অদৃশ্য হয়ে যাচ্ছে এছাড়াও ধরুন যেসব প্রাণীগুলি রয়েছে প্রাণীগুলির যে আমরা যেটাকে এক কথায় কঙ্কাল বলি সেগুলোকে কিন্তু সংরক্ষণ করে একটা শিল্প তৈরি করা হয়েছিলো তাও কিন্তু আস্তে আস্তে অদৃশ্য হয়ে যাচ্ছে সেগুলিকে ভীষণভাবে যত্ন সহকারে আরো অন্যান্য উপায় প্রয়োগ করে সেগুলিকে কিন্তু সংরক্ষণ করা প্রয়োজন আছে নাহলে সেগুলি কিন্তু আর কিছু বছর পর আর দেখা যাবে না